আঁকার সিদ্ধান্ত বলতে এখানে যখন আমার কিছু আঁকতে ইচ্ছা করে বা ভালো লাগলো তখন যখন আমি আঁকতে বসি তখন যে আঁকার যে থিমটা যেটা আঁকবো সেটা ভেবে নেই যে সেটা কী করবো কি আঁকবো তারপরে যেটার উপরে আঁকবো ধরুন পেজ বা খাতা সেটা গুছিয়ে নেওয়া পেন্সিল রাবার রঙ তুলি এইসব গুছিয়ে নেওয়া কোথায় করবো সেটাকে পয়েন্ট আউট করা তারপর আস্তে আস্তে ছবিটা শুরু করা ভেবে ভেবে এইভাবে ছবির প্রথম ধাপ শুরু হয় তারপরে ছবিটা যখন কমপ্লিট হয় তারপরে সেটাতে কী কালার দেওয়া কোন জাগায় কোন কালার কোন জাগায় কোন শেড সেই হিসাবে পয়েন্ট আউট বাই পয় পয়েন্ট আউট কালার করা এইভাবে ছবি শুরু এবং শেষ হয় এইভাবেই হয় ছবি আর সিদ্ধান্ত বলতে যদি কোনো কম্পিটিশানে বা কোথাও কোনো ছবি করতে হয় তখন তো সেখান থেকে একটা থিম দিয়ে দেওয়া হয় ধরো দুর্গা পুজো বা কালী পুজো বা কোনো শীতের দৃশ্য থিম দিয়ে দেওয়া হয় সেই অনুযায়ী সাজিয়ে না যে দুর্গা পুজোর থিম হলে কেমন ছবি হবে বা শীতের থিম হলে কীরকম ছবি হবে সেইভাবে ছবি সাজানো এবং সেটাকে তৈরি করা এইভাবেই ছবি করা হয় আর এখানে যদি বলা হয় আমার কোন বিষয়ের ছবি আঁকতে ভালো লাগে বলতে গেলে মানুষ মানুষ আঁকতে আমার ভালো লাগে সেটা কোনো নিজের থেকে আঁকা হোক বা কোনো মানুষকে দেখে বা কারোর ছবি দেখে আঁকা মানুষ আঁকতে ভালো লাগে মানুষ হল আমার ফেভারিট বিষয় আঁকার ক্ষেত্রে এটা করতে ভালো লাগে